আমার এলাকায় প্রধান রাজনৈতিক দল দলগুলো মানুষের বিভিন্ন বিভিন্ন বিভিন্ন উপকারমূলক কাজ করেছে যেমন আমাদের এলাকার রাজনৈতিক দলগুলো ও আলো আলো জলের সুব্যবস্থা করে দিয়েছে এবং রাস্তাঘাটের উন্নতি করেছে তাছাড়া ঘর বাড়ি দিয়ে গরিব মানুষকে সাহায্য করেছে এছাড়া অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে আর এ এই দলগুলো এই দলগুলো নিজেদের নিজেদের পতকা বা সিম্বলের মাধ্যমে বিবর্ধিত হয়েছে এছাড়া মানুষের পাশে গিয়ে দাঁড়িয়ে তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে বিবর্ধিত হয়েছে এবং সমাজে সমাজ সমাজকল্যাণমূলক কাজের মাধ্যমে তারা বিবর্ধিত হয়েছে আর আমার মনে হয় এইসব দল গঠনের কারণ হলো যে সমাজে যে খারাপ কাজ হচ্ছে সে খারাপ কাজ বন্ধ করে ভালো কাজের শুরু করা এবং অন্যায়ের প্রতি দাঁড়িয়ে অন্যায়ের প্রতি দাঁড়িয়ে মানুষকে সুবিচার দেওয়া তাছাড়া মানুষের বা শিক্ষা শিক্ষা সাংস্কৃতিক বা চিকিৎসার যেসব অবনতি হয়েছে সেগুলো উন্নতি করার জন্য এইসব দল গঠন হয়েছে গঠন হয়েছে এবং ভবিষ্যত প্রজন্মের যাতে কল্যাণমূলক কাজ হয় বা ভবিষ্যতে মানুষ যেন আরও ও আরও সুবিধা বা সুবিধা পায় সেইজন্য এইসব দলগুলি গঠন হয়েছে আর এইসব দলগুলির মধ্যে কিছু দলের নাম আমি উল্লেখ করছি যেমন বিজেপি তৃণমূল সিপিএম কংগ্রেস জনতা পার্টি বিভিন্ন ধরনের এইসব পার্টি যারা যেখানে আছে মানুষের জনকল্যানমূলক কাজের জন্য এইসব দলগুলি আছে এবং আমি এইসব দলগুলির নাম তাই উল্লেখ করলাম